জল পরিশোধিত বলতে অ্যাকোয়ারগার্ড আমরা অ্যাকোয়ারগার্ড গার্ডের জল ব্যবহার করি পরিশোধিত জল ওটা কেউবা ফিল্টার ব্যবহার করে আর ঘরোয়া পদ্ধতি বলতে জল ফুটিয়ে নিয়ে সেটাকে জীবাণুমুক্ত করা হয় আবার অনেক সময় জলে ফিটকারি ফেলে দিয়ে বা কিছু ওষুধ আছে সেই দিয়ে জলকে পরিশোধিত করে পরিশোধিত জল পান করা হয়